হ্যালো হ্যাঁ স্যার গুড গুড আফটারনুন স্যার আমি সুফল কথা বলছিলাম সুফল দাস হ্যাঁ স্যার আপনি ঠিকই ধরেছেন হ্যাঁ স্যার ভালো আছি আপনি ভালো আছেন বলছি স্যার কি পড়বো বলতে এখন বাড়ির ডিসিশান এক হয়ে যাচ্ছে আমার ডিসিশান এক হয়ে যাচ্ছে এরপরে আমি কি নিয়ে পড়াশুনা করবো সেটা তো বুঝে উঠতে পারছি না কোন সাবজেক্টে ভর্তি হব স্যার দেখুন এই এই ব্যাপারে তো আমাদের লোকালে কেউ এই নিয়ে পড়াশোনা করেনি তো এই ব্যাপারে গাইড লাইনটা আলটিমেটলি আমি কোথায় পাবো আপনাকেই তাহলে দিতে হবে কারণ আমার তো এই ব্যাপারে আচ্ছা

হ্যাঁ হ্যাঁ স্যার শুনেছি এই ব্যাপারে ওই যে বিনা খরচায় যে চালানোর জন্য তো আচ্ছা হুম তো এর জন্য কত খরচা পরবে মিনিয়াম থাকা খাওয়ার নিয়ে আচ্ছা তাহলে স্যার বাড়িতে তো এক

এই জন্য স্যার আপনার সাথে আমরা হ্যাঁ বলুন স্যার এরকম ছেলে তো সচারচর দেখা যাচ্ছে না আজকের বাজারে এরকম ছেলে তো পাড়াতে তো আচ্ছা বেশ ঠিক আছে স্যার